হ্যাঁ বলুন হ্যাঁ আমার শাড়ির দোকান আছে বলুন আপনার কি শাড়ি আছে আমার দোকানে সব রকম শাড়ি আপনার কি শাড়ি লাগবে সেটা বলুন ও তাঁত শাড়ি ঢাকাই জামদানী আছে বেনারসি আছে সিল্ক শাড়ি আছে সুতির ছাপা আছে কোনটা নেবেন বলুন সেলের এখন তো একটু সস্তায় সব শাড়ি বিক্রি হচ্ছে আর আপনার কিরকম কী শাড়ি লাগবে সেটা বলুন মেয়েদের কুর্তি আছে পাজামা এই সেল লেগিংস আছে চুড়িদার আছে সবই আছে তাহলে আপনার কি লাগবে সেটা এবারে বলুন আপনি কিভাবে নেবেন হ্যালো বাচ্চাদের সব জামা প্যান্ট শার্ট সবই আছে এবারে কী করে আপনি কীভাবে নেবেন সেটাও তো আপনাকে বলতে হবে আপনি কত দামের নেবেন হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি আর এসে তাহলে দে দেখুন পছন্দ করুন নাহলে কী করে ইয়ে হবে আপনি এসে দেখে পছন্দ করে তারপরে ইয়া করে ডেলিভারি সেরকম দেব এসে দোকান থেকেই নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে